প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক এবং খারাপ দিক রয়েছে ঠিক যেভাবে যদি কোনো জিনিসকে ভালো কাজে লাগানো হয় সেটা মানুষের উপকারে এবং সামগ্রিকভাবে সমাজের উপকারে লাগবে তাছাড়া যদি সেই একই জিনিসকে খারাপ পথে চালিত করা হয় তাহলে কিন্তু সমাজ মানুষ এবং গোটা পৃথিবীরই খারাপ ঘটবে তো এই ক্ষেত্রে মেয়েদের যে সাইকেল দেওয়া হচ্ছে বা ল্যাপটপ দেওয়া হচ্ছে এটা কিন্তু অবশ্যই ভালো তাদেরকে শিক্ষা ক্ষেত্রে উৎসাহই উৎসাহিত করা হচ্ছে তাদের যাদের অনেক দূরে বাড়ি তো তারা অনেক দূর থেকে স্কুলে আসতে গেলে তাদের সাইকেলটা খুবই কাজে লাগবে তাছাড়া ল্যাপটপের সাহায্যেও বর্তমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিন্তু অনেক অনেক ভালো কাজ করা যায় ঠিক তেমন কিন্তু খারাপ কাজও করা যায় তাই যে ব্যবহার করবে তাকে সচেতনতার সাথে ব্যবহার করতে হবে যে সে খারাপ করবে না কি ভালো করবে আমি যদি বলতে চাই তাহলে বলবো যে একজন শিক্ষার্থী হিসেবে তার অবশ্যই সব সময় ভালো কাজই করা উচিত কিন্তু যদি সে খারাপ কাজে ব্যবহার করে বা প্রত্যেকটা জিনিসই খারাপ ভালো দুটোই রয়েছে যেহেতু তাই সে যদি খারাপ কাজে ব্যবহার করে ল্যাপটপ বলুন বা ফোন যাই হোক তো তাতে কিন্তু তারই ক্ষতিটা হবে সাময়িকভাবে তার ক্ষতি হবে কিন্তু পরবর্তী সময়ে দেখা যাবে গোটা সমাজেরই ক্ষতি তাই তাকে সচেতনতার সঙ্গে প্রত্যেকটা কাজ করতে হবে প্রত্যেকটা মানুষের শুধুমাত্র ছাত্র ছাত্রী বলতে নয় প্রত্যেক জনকেই সচেতনতার সঙ্গেই কাজ করতে হবে সেটা সাইকেল বলুন মোবাইল ল্যাপটপ প্রত্যেকটা জিনিস তো সচেতনভাবে ব্যবহার করে সামগ্রিক উন্নতি এবং নিজের উন্নতি সাধন করাটাই একান্ত কাম্য